হ্যাঁ এটা কি রাসায়নিকের দোকান বলছেন রাসায়নিক সারের আচ্ছা আমি বলতে চাইছি যে আমি আমার একটা ধান চাষের জন্য একটু রাসায়নিক সার লাগবে কিন্তু সে সারটা আবার যাতে বেশি কেমিকেলি না হয় অর্থাৎ এমন এমন একটা সার চাইছি যেটা একটু কম বাজেটের মধ্যে হয় এবং যেটায় ধানের ক্ষয়ক্ষতিটা একটু কম হয় হ্যাঁ হ্যাঁ আমি এই বর্ধমান থেকেই বলছি আমার এখানে প্রায় দেড় বিঘের কাছাকাছি জমি চাষ চলছে এখন হ্যাঁ ধান চাষ করি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আচ্ছা কিন্তু একটা প্রবলেম হচ্ছে আমি আগে কেমিকেল দিতাম না প্রাকৃতিক সারই দিতাম হ্যাঁ কিন্তু কিন্তু রাসায়নিক সারের যে ইয়েটা হত আগে ধানে দেওয়ার পরে অনেক অনেক ধানগুলো খুব তাড়াতাড়ি আগেই পেকে যেত ওগুলো অনেক সময় নষ্টও হয়ে যেত আপনার এখন নতুন যে বলছেন এনপিকে যে সার বলছেন তার এখন দাম কীরকম আছে আচ্ছা যদি আমি আরেকটু বেশি নিই তো এতে কি ছাড় টাড় কিছু পাওয়া যাবে দশ বস্তা একটু বেশিই হয়ে গেল না আচ্ছা যদি ওটা ছাড়াও আর কী কী কিছু আছে আপনার কাছে যেটা আর কি মাটি টাটি আচ্ছা ওটার কী হয় আচ্ছা ওটাতে কীরকম ছাড় আছে যদি বেশি নিই আমি আচ্ছা তা আপনার ওই একটু দো তা আপনি একটু আপনার দোকানের একটু অ্যাড্রেসটা বললে ভালো হত আচ্ছা তো দোকান কতক্ষণ অবধি খোলা থাকে সকাল কখন আচ্ছা আচ্ছা ঠিক আছে